কিছু গাই পালন করি তাদের শনাক্তর ব্যাপারে যেমন জার্সি গাই হরিয়ানার গাাই জার্সি গায়ের চুল থাকে না এবং আকার একটু লম্বা হয় কালারটা বেশিরভাগই হয় লাল হরিয়ানা একটু লম্বা হয় সঙ্গে দেশি গাাইগুলো একটু শর্ট হয় প্রানী সুস্থ যার লক্ষণ তাতে ও চোখগুলো খুব সুন্দর থাকে আমি যেগুলো লক্ষ্য করি কেউ যদি পায়খানা করে তার পিছন দিক নোংরা থাকে বা অসুখ বিসুখ হলে ঝিম ধরা হয়ে থাকে আর এই জন্যে আমি যারা অন্যান্য ছ পশুপালন করে তাদের সঙ্গে একটু পরামর্শ করি এবং নিকটবর্তী একজন পশু চিকিৎসক রয়েছে যার দ্বারা আমি অনেক সময় পরামর্শ করে অনেক উপকার পাই